হুম হ্যালো হ্যাঁ বলছি বলুন আমার দোকানে পোকো এক্স ফাইভ আছে গুগল সিক্স এ সেভেন এ আছে এদিকে রিয়েল মি টেন প্রো ম্যাক্স আছে রেডমি নোট টুয়েলভ প্রো আছে ভিভো এক্স নাইন্টিন আছে ভিভো এক্স নাইন্টিন প্রো আছে আর এদিকে স্যামসং এফ ফোর এফ থ্রি আছে পোকো এক্স ফাইভ কিসের ভিভোর দাঁড়ান ভিভোর কোনটা নেবেন ভিভোর এক্স নাইন্টিন আছে

ভিভো এক্স নাইন্টিন আছে আপনার ফিফটি নাইন হাজার নশো নিরানব্বই টাকা না না ফিফটি নাইন ফিফটি নাইন মানে আপনার উনষাট হাজার নশো নিরানব্বই টাকা ওর র্যাম আছে এইট জিবি র্যাম আছে টোয়েন্টি সিক্স জিবি স্টোরেজ আছে আর এদিকে সেভেন্টিন পয়েন্ট টু টু সিএম ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে ভিভো একটু কমের মধ্যে আর দাঁড়ান আমি বলছি আপনাকে দেখে ভিভো কমের মধ্যে আপনার আছে দেখি দাঁড়ান একটু ওয়েট করুন আমি দেখে পরে বলছি হ্যাঁ ভিভো ওইদিকে টি টু এক্স আছে ওইটা আপনার পনেরো হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে পড়ছে ওইটা আপনার এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে আর সিক্সটিন পয়েন্ট সেভেন টু ওয়ান সিএম ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে এটাতে আপনার ক্যামেরাও ভালো আছে ওপোরটা দাঁড়ান এক সেকেন্ড দেখে বলছি আমি আপনাকে ওপো ওপো না এখন ওপোরটা নেই সেরকম ওপোরটা নেই বিক্রি হয়ে গেছে ওপো দাঁড়ান স্যামসঙে আমি খুঁজে বলছি হ্যাঁ স্যামসঙে আছে স্যামসঙ আছে একটা এগারো হাজার নশো নিরানব্বই আছে একটা চোদ্দো হাজার চারশো নব্বই আছে একটা আপনার তেরো হাজার চারশো নব্বই আছে আর হ্যাঁ এরকমই আছে একটা চোদ্দো হাজার এটা চারশো নব্বই সেটা সিক্স জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে আর সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন সিক্স সেমি প্লাস ডিসপ্লে আছে আপনার ক্যামেরাটাও সেরকম ঠিক আছে ক্যামেরাটা আছে আপনার থার্টি এমপি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা তো আপনার ব্যাকটা তো এখন দেখা যাচ্ছে না পরে বলছি আপনাকে ব্যাকটা আচ্ছা আপনি কোনটা নেবেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে চলে আসবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে